পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যে সমস্ত সমস্যার বা চ্যালেঞ্জগুলির সম্মুখীন হচ্ছে বলে আমার মনে হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো জনসংখ্যা বৃদ্ধি তো জনসংখ্যা পশ্চিমবঙ্গের একটি বিশেষ সমস্যা জনসংখ্যা বৃদ্ধির অত্যাধিক বৃদ্ধির ফলে মানুষের জীবনযাপনের মানের অনেকটাই অবনতি ঘটছে বলে আমার মনে হয় এছাড়াও মানুষের বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব বৃদ্ধি বর্তমানে একটি খুব বড়ো সমস্যা বলে পশ্চিমবঙ্গের আমি মনে করি তো এই সমস্ত জনসংখ্যা বৃদ্ধি এবং বেকারত্ব বিদ্ধির জন্য সরকারকে বিশেষ বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে বলে আমি মনে করি কেননা জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব বৃদ্ধির ফলে মানুষের অর্থনৈতিক সামাজিক সমস্ত কিছুরই অবনতি ঘটবে অবনমন ঘটবে মানুষের মানোন্নতি ঘটবে না জীবনের তো এক্ষেত্রে যে সমস্ত পন্থাগুলি দেওয়া অবনো আমি মনে করি যে সরকারের অবশ্যই উচিত মানুষের মধ্যে প্রচার করা যাতে মানুষের জনসংখ্যার বৃদ্ধির হার অনেকটা কম ক্ষেত্রে বা জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সচেতন করা জনসংখ্যার বৃদ্ধির হার যাতে দুটো কমে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা এছাড়া বিভিন্ন রকমের কলকারখানা শিল্প কর্মসংস্থানের জন্য বিশেষ ভূমিকা পালন করা উচিত যাতে মানুষকে ভিন্ন রাজ্যে যেয়ে কাজ না করতে হয় এবং মানুষ নিজের রাজ্যের মধ্যেই পাশাপাশি অল্প দূরত্বের মধ্যেই বসবাস স্থলের যেন কর্ম পায় বা এবং উপযুক্ত পারিশ্রমিক পায় সে ব্যাপারে বিশেষ ভূমিকা অবশ্যই আরোপ করা উচিত এছাড়া সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক অস্থিরতাও একটা বড়ো সমস্যা বলে অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গের কর্মর ক্ষেত্রে বা শিল্প গঠনের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে এখানে রাজনৈতিক প্রভাব অত্যাধিক প্রভাব রয়েছে যার জন্য শিল্পর ক্ষেত্রে বিশেষ ভূমিকা শিল্পর ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে বা শিল্প আসছে না বলে মনে করেন অনেকেই তো এ ব্যাপারে তাদের ভাবমূর্তি ঠিক করার জন্যে সরকারের অবশ্যই একাধিক পদক্ষেপ নেওয়া উচিত এবং যে সমস্ত শিল্পর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে রাস্তাঘাট নিয়ে বা জায়গা নিয়ে বা শমিক অসন্তোষ সেই সমস্তর ক্ষেত্রে সমাধানের জন্য সরকারকে অবশ্যই দুটো ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি এছাড়া সুফল বাংলা যে ব্যবস্তা রয়েছে সরকারের যে সমস্ত স্বাস্থ্যসাথী সহ যে সমস্ত সরকার যেই প্রকল্প রয়েছে বর্তমানে সেই সমস্ত আগে যে সমস্ত প্রকল্পগুলি ছিলো সেগুলি খুব অল্প সংখ্যক মানুষের কাছেই সরকার পৌঁছে দিতো এবং সেগুলা মুষ্টিমেয় মানুষই পেতো সাধারণ মানুষের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাতো বলে মনে করত না কিন্তু বর্তমানে সরকারের দুয়ারে সরকারের নীতির ফলে সাধারণ থেকে সাধারণ মানুষও গিয়েস নিজেদের কার্যকলা সম্পন্ন করতে পাচ্ছেন আগে যে সমস্ত কার্যকলাপ খুব দীর্ঘ দি ধীর গতিতে হতো কিন্তু বত্তমানে এসে যথেষ্ট দ্রুততা এসেছে বা যথেষ্ট ভালোভাবে আসছে তো সরকারের এই দুয়ারে সরকারে নীতির ফলে একাধিক সুবিধা হয়েছে বলে মানুষের মনে করা হয় তো সরকার যদি এই সমস্ত ব্যাপার নিয়ে অবশ্যই সদিচ্ছা দেখানো উচিত এবং যাতে মানুষের মান উন্নতি ও অর্থনৈতিক উন্নতি ঘটে সেই ব্যাপারে বিশেষ সরকারের অবশ্যই ভূমিকা পালন করা উচিত এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অবশ্যই ভূমিকা নেওয়া উচিত